এই এলাকায় পশুর ডাক্তার অনেক আছে এবং এখানে যে যে পশুর চিকিৎসা করা হয় যেমন কুকুর বিড়াল ভেড়া তারপরে বিড়াল ইত্যাদির প্ৰায় সবারই চিকিৎসা করা হয় এবং ডাক্তাররা চিকিৎসা করার জন্য পশুদের হাসপাতালও আছে এবং সেই হাসপাতালে পশুদের খুব ভালোভাবে চিকিৎসা হয় যেমন পশুদের কোনো সময়ে জ্বর এল এবং কোনো জায়গায় ক্ষত হয়ে গেল এবং পশুরা কী কারণে খাচ্ছে না সে সব দেখার জন্য ডাক্তার পশুকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পশুদের সুস্থ রাখার জন্য ডাক্তাররা বিভিন্ন ধরনের অনুষ্ঠানও করতে বলেন এবং সেখানে বলা হয় যাতে পশুদের সুস্থভাবে রাখা হয় এবং সেই সুস্থতার জন্য যেন সব কিছু অবলম্বন করা হয় পশুদের স্বাস্থ্যের পশুদের স্বাস্থ্যের জন্য যাতায়াত বাবদ মাত্র তিনশো টাকার মতো খরচ হয়